আমার কাছে একটি স্যামসংয়ের নতুন সেট কিনেছি সেটার মধ্যে সেটা কেনার পর থেকে আমার ফোনটা সাউন্ড দিকে ব্যাটারির দিকে সব দিকে ভালো তাই এইটা সব থেকে আমার ভালো ফোন বলে আমার মনে হয়